আপনাদের সংস্থা থেকে আমি একটি হেয়ার অয়েল নিয়েছিলাম যে হেয়ার অয়েলটি অত্যন্ত বাজে ছিল এবং কি রেট ফেলছিল এছাড়াও হেয়ার অয়েলটি আমার ইউজ করার পর আমার চুলে অনেক খুশকি ও নোংরা হয়েছে এছাড়াও আমার চুলটি চিটচিটে ভাব থাকে এছাড়াও হেয়ার অয়েলটি ইউজ করার পর আমার স্কিন জ্বালা জ্বালা করে এছাড়াও এই হেয়ার অয়েলটি আমার স্যুট করেনি তো অনুগ্রহ করে আপনাদের কাছে একটি অনুরোধ আমার যে এই হেয়ার অয়েলটি আপনি আপনাদের সংস্থা থেকে যদি রিটার্ন করে নিতে পারেন তাহলে ভালো হতো